আমি গ্রাম অঞ্চলে বাস করি আমাদের গ্রামে কিছু কিছু জায়গা আছে যেখানে বড়ো বড়ো হাট বসে সেখানে গরু বেচা কেনা গরু কেনো যে কোনো পশু প্রাণী বেচা কেনা হয় বেশিরভাগই গরু এবং ছাগল কারা মহিষ এই ধরনের পশু প্রাণী বেশি থাকে আমরা সেখান থেকেই কিন্তু খুব কম টাকায় ছোটো বাচ্চা প্রাণীকে কিনে আনি কিনে আনার পর তাকে নিজেরা যত্ন সহকারে লালন পালন করি বড়ো করি এবং সেটা পরে বড়ো হলে আমরা একটু দামে বিক্রি করি যেমন আমি দশ হাজার টাকা দিয়ে একটি বাছুর কিনে এনেছিলাম সেই বাছুরটা আস্তে আস্তে লালন পালন করার পর একটু বড়ো হলো বড়ো হওয়ার পর সেটা গাভিন হলো গাভিন হয়ে সেখান থেকে একাটা বাচ্চা হলো বাচ্চা হওয়ার পর সেখান থেকে আমরা দুধ পাচ্ছিলাম সেই দুধ আমরা গয়লাকে দিচ্ছিলাম গয়লা সেখান থেকে আমাদের পয়সা দেয় তার থেকে আমাদের কিন্তু সংসারের উপার্জন হয় কিছু দিন যাবার পর সেই গরুটাকে যখন আমরা বিক্রি করলাম তখন আমি সেটা থেকে ছত্রিশ হাজার টাকা পেয়েছিলাম সেই ছত্রিশ হাজার টাকা দাম পেয়েছিলাম গরুটা থেকে দশ হাজারে কিনে ছত্রিশ হাজার টাকা পেয়েছিলাম যেটা আমরা এত দিন ধরে লালন পালন করলাম তার একটা দাম পাই এছাড়া আমরা বেশিরভাগই ছাগল কিনে থাকি ছাগল ছাগল কিন্তু খুব অল্প টাকায় কিনে বেশি মূল্যে বিক্রি করা যায় যেমন দু হাজার এক হাজার টাকায় ছাগলের ছানাকে কিনে সেটাকে

বিক্রি হয় বিক্রি হওয়ার পর যেখান যে টাকাটা উপার্জন হয় সে টাকা থেকে কিন্তু আমাদের সংসার চলে আমি এখন পর্যন্ত ছাগল এবং গরু বিক্রি করে অনেক টাকা উপার্জন করেছি এছাড়াও আমার সংসারে বিভিন্ন খরচ পাতিও আমি চালিয়েছি আমার ছেলের শিক্ষা পড়াশোনার জন্য যেসব টাকা লাগে সেসব টাকাও কিন্তু আমি ওইখান থেকে দিয়েছি এছাড়াও আমরা আমাদের গরু ছাগল ছাড়াও আর একটি প্রাণী চাষ করে থাকি বা হাঁস এবং মুরগি যেটা আমাদের খুব সহজেই কিন্তু লালন পালন করা যায় এবং বাড়িতে ছাড়া থাকে ছাড়া থাকা অবস্থায় তারা কিন্তু ওই খুটো খাবার কুড়িয়ে খেয়ে কিন্তু বড়ো হয়ে যায় এবং পুকুর আছে পুকুরে তারা গুল্লি গুগলি পাতা খেয়ে বড়ো হয় তাদের জন্য আমাদেকে নতুন করে কিছু তৈরি করতে হয় না যার ফলে যেটা আমরা বিক্রি করে বা তার থেকে আমরা ডিম পাই সেই ডিমও আমরা বিক্রি করি এবং আমাদের সংসারে সংসার চালানোর জন্য কাজে লাগে এবং সংসারে আমরা সেসব সবজি রান্না তরকারি করি তরকারি করেও আমরা খাই যার ফলে আমরা কিন্তু গরু বা প্রাণী বিভিন্ন প্রাণী কেনার পর তাকে এ লালন পালন করে অনেক টাকায় বিক্রি করে আমরা পয়সা উপার্জন করি যার থেকে আমাদের সংসারও অনেকটা উপকার কাজে লাগে